ভারতীয় পরিবহন ব্যবস্থা কেমন এবং এর বর্তমান কিছু চ্যালেঞ্জ এবং সুযোগ সুবিধাগুলি কী কী ভারতীয় পরিবহ্ন ব্যবস্থা কেমন না ভারতীয় পরিবহন ব্যবস্থা হলো যেমন রাস্তাঘাটে বেরোলে অনেক রকম যানবাহন দেখা যায় কিংবা মানুষ চলাচল করে এ থেকে দেখা যায় যেমন রাস্তায় বেরোলে দেখা যায় নানা রকম গাড়ি ঘোড়া চলে বা সাইকেল মোটর সাইকেল বাস ট্রেন কিংবা অটো টোটো এসব দেখা যায় এর মধ্যে মানে মধ্যবিত্ত মানুষেরা সাইকেল চালায় যাদের সামথ্য আছে বা যারা একটু তার উপরে তারা বাইক চালায় এবং মানে গ্রামে পরিবারেতো সাইকেলই দেখা যায় এবং তাছাড়া গ্রাম থেকে আরেকটু মানে বড়ো রাস্তায় উঠলে দেখা যায় নানা রকম বাইক চলছে টোটো ভ্যান রিক্সা এবং ম্যাজিক গাড়ি এসব দেখা যায় সাইকেল চালাতে গেলে কোনো খরচ হয় না সাইকেল পায়ে প্যাডেল করলেই চলে এবং বাইক চলে পেট্রোলে বাইক পেট্রোলে চলে আর অটো টোটো এসবগুলো চলে ডিজেলে অটো চলে ডিজলে টোটো চলে ব্যাটারিতে ইয়ে থেকে মানুষের কিছু ক্ষতি হয় অটো ম্যাজিক গাড়িতে এর থেকে পরিবেশ দূষিত হয় এর ধোঁয়ার জন্য ইয়ে পরিবেশ দূষিত হয় এর জন্য আমার সরকারের কাছে আবেদন যে অটো টোটো বাইক এগুলো চলাচল কমিয়ে দেওয়া হোক এবং বেশি করে গাছ লাগানো হোক এরপরে তো মানুষের অক্সিজেন এরপরে মানুষের অক্সিজেনের অসুবিধা হবে কার্বন ডাই অক্সাইড তো বাহিতে হলে মানুষ মানুষের অক্সিজেন নেওয়ার অসুবিধা হবে এছাড়া যত ব্যাটারির গাড়ি চালানো যায় ততই ভালো তাছাড়াও আমরা যখন কোথাও বাইরে ঘুুরতে যাই আমরা যখন কোথাও বাইরে ঘুরতে যাই তখন দেখতে পাই আমাদের এখানে ধরো গ্রাম আমরা গ্রাম থেকে কোনো ধরো টোটোই করে গেলাম যাওয়ার পরে আর একটু দূরে গিয়ে দেখা যায় সেখানে ম্যাজিক গাড়ি ম্যাজিক গাড়ি থেকে দেখলাম ম মেন রোডে গেলে দেখা যায় ম্যাজিক গাড়ি তারপরে একটু দূরে গেলে যেমন জলে চলে বোট বোট দেখা যায় বোট চলে তেলে এ থেকে ধোঁয়ার উৎপত্তি হয় আর ধোঁয়া মানেই খারাপ আর তার থেকে একটু দূরে গেলে দেখা যায় অটো আছে অটো চলায় খুব অসুবিধা হয় এবং তার থেকে একটু দূরে গেলে দেখা যায় যে ট্রেন চলে ট্রেন সম্ভবত বিদ্যুতেই চলে ও দূর দূরান্ত রাস্তায় যাওয়ার জন্য যে ট্রেন চলে তাকে দূরপাল্লা ট্রেন বলা হয় এবং এবং যে দূরপাল্লা ট্রেনগুলো যাই সেগুলো দেখতে খুবই ভালো লাগে এবং তাতে অনেক যাত্রী বসে যেতে পারে একসঙ্গে এই নিয়ে আমাদের চলাফেরা হয়